হ্যাঁ পশুদের চরানোর জন্য এখনকার সবুজ স্থল পাওয়াটা খুব কঠিন হয়ে পড়ছে যেমন আগে বড় বড় জঙ্গল থাকলেও যেখানে পশুরা বসবাস করত বন্য পশুরা থাকত আস্তে আস্তে সেই সব যত দিন যাচ্ছে সবুজ এলাকাগুলো কেটে বড় বড় গাছ কেটে বড় বড় বিল্ডিং শপিং বিভিন্ন রকম কমপ্লেক্স দাঁড়িয়ে যাচ্ছে যার জন্য আস্তে আস্তে অনেক পশু বিলুপ্তির পথে চলে যাচ্ছে মারা যাচ্ছে তারা সবুজ অরণ্যে ঘন অরণ্যে থেকে অভ্যাস সেই সব না থাকার পরেও তারা বিভিন্ন রকম ভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে পশু চরানোর জন্য সবুজ স্থল অবশ্যই মানে দরকার সবুজ ঘাস পাতা বড় বড় জঙ্গল বড় বড় গাছ এগুলো পশুদের জন্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণে দরকার সেগুলো আস্তে আস্তে বিলুপ্তির পথে চলে যাচ্ছে গাছপালা কেটে বিভিন্ন রকম কমপ্লেক্স ঘর বাড়ি শপিং মল ইত্যাদি তৈরি হয়ে যাচ্ছে যার জন্য পশুরা বিলুপ্তির পথে চলে যাচ্ছে কিছু কিছু পশু পরিবেশগত পরিবর্তন যেমন খারাপ জলবায়ু কঠোর আবহাওয়া প্লাস্টিক জলের অভাবে বিভিন্ন রকম পশুর খুব কষ্ট হচ্ছে অনেক খারাপ প্রভাব পশুদের উপর পড়ছে খারাপ জল কঠোর আবহাওয়ার জন্য যেগুলো দুর্যোগ হচ্ছে সেখানে পশু পাখিদের অনেক মানে অসুবিধা হচ্ছে অনেক পশু পাখি মারা যাচ্ছে কঠোর আবহাওয়ার কারণে ঝড় জল বৃষ্টির মধ্যে পশুরা অরণ্যের মধ্যে কিছু পশু পাখি গাছের উপর থাকলেও ঝড় জল বৃষ্টিতে তারা দুর্যোগে পড়ে মারা যাচ্ছে অনেক পশু পাখি আহত হচ্ছে প্লাস্টিক নিয়ে বলি প্লাস্টিক কোনো আবর্জনার মধ্যে প্লাস্টিক মিশে থাকলে সেখানে পশু পাখিরা গিয়ে মুখ দিলে পশু পাখিদের পেটের মধ্যে প্লাস্টিকটা চলে যাচ্ছে যার ফলে পশু পাখিরা মারা যাচ্ছে তারা শ্বাস নিতে পারছে না মুখে চোখে প্লাস্টিক ঢুকে যাচ্ছে এই কারণে অনেক পশু পাখি মারা যাচ্ছে জলের অভাবে নোংরা জল থাকলে যেসব পশু পাখি জল পান করছে সেখান থেকে পশু পাখিদের পেট খারাপ হচ্ছে তারাও তো পশু পাখি তাদেরও তো সব কিছু ঠিক মতন করতে হবে তো খারাপ জল খেলে পশু পাখিদের পেট খারাপ হচ্ছে অসুস্থ হয়ে পড়ছে এবং মারা যাচ্ছে এগুলো অনেক প্রভাব দেখা যাচ্ছে এগুলো অবশ্যই মানে ভেবে চিন্তে করা উচিত পশু পাখিদের জন্য পর্যাপ্ত পরিমাণে সবুজ স্থল বড় বড় অরণ্য এগুলোকে গাছপালা এগুলোকে কাটা উচিত নয় পর্যাপ্ত পরিমাণে রাখতে হবে যাতে পশু পাখিরা ভালো মতন বাঁচতে পারে ভালো মতন বংশবিস্তার করতে পারে ভালোভাবে থাকতে পারে কঠোর জলবায়ু এই সব ঝড় জল বৃষ্টির কারণ হল বিভিন্ন রকম বড় বড় গাছপালা কেটে দেওয়ার জন্য ঝড় জল বৃষ্টি হচ্ছে দুর্যোগ আবহাওয়া হচ্ছে যার ফলে পশু পাখিরা মারা যাচ্ছে সেসব একটুখানি ঠিক রাখতেই হবে